আমার বাড়ির পাশে মাঝারি সাইজের একটা বাগান আছে খুব ছোটোও নয় খুব বড়োও নয় এবং বাগানের ধারে সমস্ত রকমের ফুল ও ফল গাছ লাগানো আছে এবং মাঝখানটায় আমি অল্প করে সবজি গাছ লাগাই ফুলগাছের মধ্যে এই সাধারণত অপরাজিতা রজনীগন্ধা এবং নয়নতারা টগর সব সময় যে ফুলগুলি পুজোয় লাগানোর জন্য পাওয়া যায় সেই গাছগুলি আমার লাগানো আছে এছাড়াও শীতকালে গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল গাছ লাগাই যেখানে প্রচুর ফুল ধরে এবং নানা রকমের নিজেরা বাড়িতে তো ব্যবহার করি তাছাড়া বাজারেও দেওয়া হয় এবং পাড়া প্রতিবেশীরাও নিয়ে যায় এছাড়াও বাগানে ফলের গাছ আছে আম জাম কাঁঠাল নারকোল ইত্যাদি গাছ আছে এগুলি আমরা প্রত্যেক ঋতুতে যেমন সঙ্গে সঙ্গে পাই তেমনি বাজারের থেকে খেতেও সুস্বাদু লাগে বাজারের আমের থেকে আমার বাগানে ফল আমের স্বাদ খুব ভালো এবং প্রতিবেশীরাও বলে খুব সুন্দর তাই প্রতিবেশীদিকেও দিই এবং বাজারেও অল্প দেয়া হয় আমাদের বাড়িতেও খাওয়া হয় আমার মনে হয় বাগানের ফুল ফল ছাড়া এত আনন্দ কখনও আসে না কেননা বাজার থেকে কিনে এনে যে পরিমাণ খাওয়া হয় একটা নিজের হাতে লাগানো গাছে ফুল ও ফল ফুট হলে ফুল ফুটলে বা ফল হলে খেয়ে যে মজা পাওয়া যায় তা বাজারে কিনে পাওয়া যায় না তাই আমি নিজের বাগানের ফুল ও ফল দিয়ে যেমন আনন্দ পাই তেমন পাড়ার সবাইও খুব আনন্দ পায়